হ্যাঁ অতিরিক্ত স্ক্রিন টাইমটা সঠিক কারণ নয় এবং বাচ্চাদের মনে আজকালকার যে জিনিসটা হয় যে তারা ভার্চুয়াল গেম বেশি খেলা করে এমন কী তাদের খেলার যদি তারা বাইরে বেরোতে হয় তা হলে তারা কিন্তু বাইরে বেরোয় কিন্তু মাঠ উপযুক্ত পায় না যেখানে তারা খেলবে ঠিকঠাক করে এমনকি তাদেরকে হয়তো এমন কোনো মাঠে খেলতে গেল সেখানেতে কোনো সোসাইটি বা ফ্ল্যাটের মাঠ হতে পারে সেখানে থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয় তাদের খেলতে দেওয়া হয় না এই সমস্ত কারণ কিছু রয়েছে যার জন্য বাচ্চারা হয়তো আজকাল খেলাধূলা করতে পারছে না এমনকি স্কুলে পর্যন্ত গেলেও কয়েকটা ঘণ্টা কয়েকটা মিনিট বা ঘণ্টা তারা হয়তো খেলতে পারে কিন্তু স্কুলের নিয়ম অনুযায়ী তার পরে ছুটি হয়ে গেলে তারা হয়তো এখন কেউ কেউ এখানকার কেউ বাসিন্দা নয় অন্য কোথাও থেকে এসছে স্কুলে এবং তাদেরকে সেই জায়গায় চলে যেতে হয় কারণ এমন জায়গায় তারা যেখানে বসবাস করে সেখানে তারা উপযুক্ত খেলার মাঠ পায় না এই সব দিক কারণে বাচ্চারা তো এখন আর খেলা দেখতে খেলা করতে পারে না সেই জন্য তাদেরকে মোবাইলের সাহায্য নিতে হয় এই জন্য তারা বেশিরভাগ ক্ষেত্রেই এখন ভার্চুয়াল গেমে চলে গিয়েছে আর বাচ্চাদের খেলাকে আরো উদ্বুদ্ধ করার জন্য কী করা যায় সেই সব ক্ষেত্রে বলতে গেলে প্রতিটা সমাজের মানুষদেরই বাচ্চাদের খেলাধূলার জন্য একটা উপযুক্ত মাঠ করে দেওয়া উচিত এবং তাদেরকে খেলাধূলাটা ভালো ভাবে শেখানো উচিত হ্যাঁ তারা এই খেলাধুলোটা বেশি মনোযোগ দিতে পারে এমন কী খেলাধূলাতেও অনেক ভবিষ্যৎ রয়েছে সেগুলো যাতে তারা সফল করতে পারে এবং তারা খেলাধূলায় উদ্বুদ্ধ করা সব থেকে ভালো দিক হচ্ছে তাদেরকে অনেক সময়ও পড়াশোনার পাশাপাশি যদি তারা খেলাধূলাটা যাতে ভালো করে করতে পারে